আমি কখনও অন্য ধরনের দৌড় পদ্ধতি চেষ্টা করিনি যেমন ট্রেন রানিং বা স্প্রিন্ট ইন্টারভ্যালস আমি এরকম কোনো দৌড় প্রতিযোগিতা কোনো দিনও চেষ্টা করিনি তবে হাইস্কুলে স্কুলে যখন হাই জাম্প লং জাম্প বিস্কুট দৌড় অঙ্ক দৌড় একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হতো তখন আমি ই সেই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আমার মনে হয় দৌড় প্রতিযোগিতায় মানে মানুষের দৌড়টা দৌড় করালে দৌড় দৌড়ালে এ মানুষ বা না সুস্থ থাকার জন্য হাঁটা চলা করলে বা নিয়মিত দৌড়ালে মানুষের শরীর ফিট এবং সুস্থ থাকে এ ডাক্তারেরাও ডাক্তারও পরামর্শ দেয় রোগীদেরকে যে প্রতিদিন নিয়ত হাঁটাচলা করা বা দৌড়াদৌড়ি করা করলে মানুষের শরীর ফিট এবং সুস্থ থাকে আমিও আমারও মনে হয় যে আমি যখন দেখেছি যে যখন আমি স্কুলে যখন অন খেলায় অংশগ্রহণ করেছি প্রথম দিন যখন খেলেছি তখন আমার হাতে পায়ে এ ব্যথা হয়ে যেত কিন্তু দ্বিতীয় দিন যখন আমি খেলতাম তখন আমার সব ব্যথা সেরে যেত বা আমার শরীরটা অনেক ফিট লাগত প্রথম দিন যে কোনো যে কোনো জিনিস প্রথম দিন করলে একটু অসুবিধা হতোই প্রথম দিন করলে এ হাতে পায়ে ব্যথা ব্যথা বুঝতে পারতাম কিন্তু তার পরের দিন যখন খেলতাম তখন সেই ব্যথাটা আমি বুঝতে পারতাম না